আমি যখন আমার বাগান বাড়িতে ঘুরতাম বা চলাফেরা করতাম তখন আমার বাগান বাাড়িতে অনেক পাখির বাসা ছিল ওখানে অনেক পাখি আসতো আমি আমার ফোন থেকে ফটো তোলার চেষ্টা করতাম তো ফোন থেকে ভালো ফটো হতো না এরপরে আমি একটা ডি এস এল আরটা কিনলাম ভালো কোয়ালিটি কিনে বন্ধুদের সাথে বললাম ঘুরতে যাবো টুরে যাবো যেখানে জঙ্গল আছে অনেক পাখি আসে সেখানে তো ওরা সবাই বললো যে পুরুলিয়া চলো ওখানে অনেক গাছপালা অনেক পাখি আছে অনেক পাখির বাসাও আছে তো সেই মতোভাবে আমরা সবাই মিলে পুরুলিয়া চলে গেলাম পুরুলিয়ায়ে গিয়ে আমরা দুদিন ঘুরলাম তো সেরকম কিছু পাখিও ছুটে পেলাম না বা পাখির বাসাও পেলাম না মোটামুটি কিছুই পেলাম না হঠাৎ করে আমার এক বন্ধুর চোখ গেল একটা ঈগল পাখির বাসার দিকে বাসাটা বেশ উঁচুতে আছে উঁচু গাছে ডালে ও পাখির বাসায় দুটো বাচ্চা আছে এবার আমি বললাম যে সবাইকে বললাম যে ওই পাখির বাচ্চা যখন বড়ো হয়ে প্রথম আকাশে উঠবে তখন সেই সুটটা নেব এই একটা পাখির বাচ্চা ছোটো থেকে বড়ো হওয়া বেশ কিছুদিন সময় লাগে বলে আমরা সেই বাসার একটু দূরে একটা ক্যাম্প তৈরি করলাম ক্যাম্প করে প্রতিদিন মানে অপেক্ষা করতাম যে পাখি কবে বড়ো হবে কবে ডানা গজাবে কবে আকাশে উঠবে তো সেই মতোভাবে আমরা বিশেষ করে আমি মানে প্রতিদিন প্রতিদিন একটা স্বপ্নের সাথে দেখতাম যে পাখি কবে আকাশে উঠবে কবে ডানা গজাবে কবে আমি সুটটা নেব তো আমি প্রতিদিন শুট নিতাম প্রতিটি মুহূর্তের ফটো আমার কাছে আছে পাখির বাচ্চাটার প্রতিটা মুহূর্তের ফটো আমার কাছে আছে তো হঠাৎ করে আমার সামনে সেই দিনটা একদিন চলে এলো যেদিন পাখিটা আকাশে উড়বে আমি দেখলাম প্রথম যখন পাখিটা আকাশে উঠবে তখন ডানাগুলো ঝাপটাচ্ছে ঝাপটাঝাপটি করছে প্রচুর প্রচুর ডানা ঝাপটাঝাপটি করছে করার পরে বেশ কিছুক্ষণ পরে পাখিটা আকাশে ওড়ে পাখিটা আকাশে ওড়ার পরে আমি তো সুট নিলাম আমার স্বপ্ন যেটা ছিলো সেটাও পূরণ হলো যে পাখিটার ওই সুটটা আমি নেব আর ওই যে কদিন ছিলাম প্রায় এক মাস মতো থাকার পরে ওখানে অনেক মশার কামড়ে আমার ডেঙ্গু হয়েছিলো তো এই কারণে পাখির ফটো ফটো তোলার জন্যে বা ভালো ফটো শ্যুটের জন্যে ভালো ক্যামেরা লাগে বা অনেকটা ধৈর্যের প্রয়োজন হয় অনেকটা ধৈর্য ধরে অনেকটা কষ্ট না করলে একটটা ভালো খবর পাওয়া যায় না সেরকম ঠিক অনেকটা ধৈর্য করেছি বলে পাখির শ্যুটটা আমি নিতে পেরেছি এক মানে প্রথম দিন যেদিন পা আকাশে উড়েছে সেদিনের শ্যুটটা আমি পেয়েছি এটাই আমার কাছে ভালো ফটো শ্যুট বলে মনে আছে